প্রযুক্তি ও ইন্টারনেট উন্নতির সাথে সাথে সারা বিশ্বে বিভিন্ন ভাষা তারা তারাও ছড়িয়ে পড়েছে এবং তারাও এক উন্নত ধারার সঙ্গে যুক্ত হয়েছে সে সেই মতো আমাদের বাংলা ভাষাও প্রচণ্ড ব্যা ব্যাপক বিস্তৃতি লাভ করেছে বাংলা ভাষা ইন্টারনেটে আসার পরে আমরা বিভিন্ন ছোটো গল্প বড়ো গল্প উপন্যাস খুব সহজেই পেতে পারি এবং যে যে দুষ্প্রাপ্য বইগুলি আমরা আগে বিভিন্ন লাইব্রেরিতে বা খুঁজে খুঁজে বার করতে হতো খুব সহজেই সেই সব বই এবং লেখাগুলোকে আমরা ইন্টারনেটের মাধ্যমে পেতে পারি এবং পড়তে পারি বলতে গেলে ইন্টারনেট আমাদের এই সুবিধাটা দিয়েছে যে আমরা বাংলা ভাষার মাধ্যমে আমাদের সমস্ত কিছুই যেটা আমাদের প্রয়োজন সেটাকে আমরা খুব সহজলভ্যভাবেই পেতে পারি এবং আরো একটা জিনিসের উন্নতি ঘটেছে বাংলা ভাষা সারা বিশ্বের কাছে বাংলা ভাষা ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু দেশে প্রচুর বাঙালি মানুষ থাকেন তাদের পক্ষে হঠাৎ করে কোনো গল্প বা অন্য কিছু জানতে গেলে বাংলা ভাষা যেটা আছে শুধুমাত্র সেটা তাদের কাছে খুব কঠিন ব্যাপার হতো কিন্তু ইন্টারনেট ইন্টারনেটের ফলে বা প্রযুক্তিবিদ্যা বিদ্যার উন্নতির ফলে তারা খুব সহজেই একটা ছোট্ট মোবাইলে এক ক্লিকেই আপনার সেই লেখা বা পড়া বাংলা ভাষা সম্বন্ধে জানতে সহজেই পেরে যায় তাই প্রযুক্তিবিদ্যায় ইন্টারনেট বাংলা ভাষাকে অনেক উন্নত উন্নততর একটা জায়গায় নিয়ে গেছে